প্রাণীদের যত্ন নেওয়ার জন্য প্রাকৃতিক এবং জৈব পদ্ধতি ব্যবহার করার কিছু সুবিধা হল যে ছোটো বাচ্চাগুলো যখন কোনো পশু বা প্রাণী যত্ন নিয়ে থাকি তখন যখন ছোটো থাকে সেই সময় তখন বাচ্চাগুলোকে যেন ঠিকঠাক জায়গায় রাখা হয় এবং সেগুলোকে যাতে যেন হিংস্র জন্তুর কাছ থেকে কাছে না হয় তাদের নাগালের বাইরে থাকে তারপরে ছোটো সবসময় দেখতে হবে যে তাদের খাবার দিতে হবে আর জল দিতে হবে টাইম মতো তাদের কোনো কিছু একটু শরীর খারাপ হলে তাকে একটু ভালো জায়গায় রাখতে হবে তাছাড়া আমি বড়োদের কাছ থেকে কিছু পরামর্শ নিয়েছি যেমন হচ্ছে হয়তো সময়মতো আর একটু বড়ো হলে তাকে সময়মতো খাবার দেওয়া তাকে একটু বাইরে বাইরে ঘোরানো এসব কিছু